পেইন্টিং পেইন্টিং যাহ বলব যে পেইন্টিং করা মানে সেটাও একটা আর্ট পেইন্টিং করতে গেলেও আপনাকে প্রথমে প্রথম থেকেই আগ আপনাকে শিখতে হবে যেমন বলব আপনি যদি আপনার যেহেতু ইচ্ছে পেইন্টিং করা তো সেটার জন্য আপনাকে প্রথম থেকে তো প্রিপারেশন নিতে হবে যে আমি যেহেতু পেইন্টিংটা করব পেইন্টিং নিয়ে আমাকে আগে এগোতে হবে সেই জন্য আপনাকে ছোট থেকে পেইন্টিংটা শিখতে হবে পেইন্টিং কীভাবে করে পেইন্টিংয়ের স্কিলগুলো কীরকম পেইন্টিং কোথা থেকে হয় কীভাবে হয় পেইন্টিং কী কী লাগে পেইন্টিং করতে তো আপনাকে ছোট থেকে পেইন্টিংয়ের মাস্টার পেইন্টিংয়ের জন্য প্রিপারেশন নিতে হবে পেইন্টিং করা শিখতে হবে ছোট থেকেই তো যখন আপনি ছোট থেকেই তো যখন আপনি শিখতে ছোটর থেকে যখন শিখতে লাগবেন তো পেইন্টিং তখন আপনার একটা মানে তখন আপনার মনে একটা জোর আসবে যে না আমি পেইন্টিং করতে পারব এবং পেইন্টিং বিভিন্ন ধরনের পেইন্টিং হয় লাইভ পেইন্টিং হ্যাঁ আউটডোর পেইন্টিং বা লাইভ পেইন্টিং তো পেইন্টিং আমাকে পেইন্টিং জিনিসের সবগুলোই ভালো লাগে বিভিন্ন ভাগ আছে তো জানি তো পেইন্টিংয়ের সবগুলোই ভাগ আমার ভালো লাগে সেটা আউটডোর হোক বা লাইভ পেইন্টিং হোক আউটডোর পেইন্টিং মানে কাজ সবার কাছে সমান বুঝলেন তো যে যে কাজে পারদর্শি তো তাকে সেই কাজটা সহজ লাগবে আমি যদি লাইভ পেইন্টিংয়ে আগ্রহী হই তাহলে আমাকে লাইভ পেইন্টিংটা সহজ লাগবে আমি যদি আউটডোর পেইন্টিং হই তা আমাকে আউটডোর পেইন্টিংটা সহজ লাগবে তো যে যে যেটাতে দক্ষ তা ভালো যার তো তাকে সেই জিনিসটা ভালো লাগবে তো আমি এটাই বলব যে হ্যাঁ লাইভ পেন্টিং করা সহজ বা কঠিন এটা না যে পারবে তার কাছে সহজ যে পারবে না তার কাছে কঠিন এরকম বিষয়টা তো আমি চাইব যে যার যেটা ভালো লাগে তো ও সে সেটা নিয়ে শিখবে সেটা করবে কোনটা সেটা ডিপেন্ডেন্ট আমি যেহেতু আমার দুটোই খা ভালো লাগে ও সমানই লাগে যখন এটা সহজ এটা কঠিন সেটা না আমাকে মোটামুটি দুটোই ভালো লাগে